আমার প্রিয় কিছু বাইক হল যেমন ইয়ামাহা হন্ডা স্প্লেনন্ডার গ্ল্যামার এই সব আমার কাছে আমার কাছে যে বাইকটা আছে সেটা হচ্ছে ইয়ামাহা বাইকটা আছে এবং আমি কিনতে চাই বুলেট এবং বাইক চালানোর ক্ষেত্রে যে বাইকগুলি আরামদায়ক সেই রকম হল গ্ল্যামার বাইকটা যেটা সিটটা একটু বড় আছে বা সেটা আরামদায়ক বা সুপার স্প্লেন্ডার একটা বাইক আছে সেটাও খুব আরামদায়ক বললাম আর অন ফাইভ এ সব বাইকগুলো অনেক আরামদায়ক কিন্তু আমার যেটা কেনার ইচ্ছা আছে এবং আমি যেটা কিনতে চাই সেটা হল বুলেট যেটার একটা ভালো আওয়াজ আছে সেটার আওয়াজটা আমার খুব ভালো লাগে বাইকটার আওয়াজের জন্য অনেকটা আকর্ষণীয় বাইকটি এবং বাইকটাও অনেকের অনেক জনপ্রিয় বাইক বা অনেকের ভালো লাগে বা বাইকটা আরামদায়কও থাকে যেমন আমি যে বললাম আমার প্রিয় কিছু বাইক আছে বাইকগুলো যেমন এই সব বাইকগুলো ভালো লাগে কিন্তু আমার প্রিয় বাইক কিন্তু আমার কেনার ইচ্ছা আছে যেটা সেটা হচ্ছে বুলেট বুলেটে যে আওয়াজটা বা বুলেটে যেমন একজন বা দুজন থেকে দুজনের বেশি বসা যায় না এবং বুলেটের যে কালারটা সেটা হচ্ছে কালো কালারই সবচেয়ে ভালো লাগে এবং বুলেট কেনার আমার অনেকটা ইচ্ছা আছে বা এবং বাইক চালানোর জন্য বাইকগুলি আরামদায়ক সেগুলো হল যখন বললাম গ্ল্যামার স্প্লেন্ডার এই সব বাইকগুলি আরামদায়ক এবং এই সব বাইকগুলো আরামদায়ক তাদের সিট নরম বা তাদের বসার জন্য তিনজন চারজন বসা যায় বা এর তেলটাও খুব কম খায় বা যেমন অনেকটা সার্ভিস দেয় বা অনেকটা পথ চলে এর যেমন এক লিটার তেল পড়লে যে রকম চল্লিশ কিলোমিটার এ রকম চলে যায় বা আটত্রিশ কিলোমিটার এ রকম চলে যায় কিন্তু যে বললাম বুলেট এই সব বাইক আমার প্রিয় বাইক কিন্তু এই সব বাইক অতটা তেল দিলে অতটা চলে না বা এতটা চলবেও না তো সব আরামদায়ক বাইকগুলি যেমন বললাম সুপার স্প্লেন্ডার গ্লামার এইসব বাইকগুলি এই সব বাইকগুলি আরামদায়ক এতে দুই তিন জন করে বসা যাবে বাইকটা তেল খুব কম খায় যেমন ঘণ্টা এরা তেল দিলে যেমন ঘণ্টায় চল্লিশ কিলোমিটার বা আটত্রিশ কিলোমিটার এ রকম চলে কিন্তু বুলেট আবার সে রকম চলে না বুলেট যেমন চলে বললাম যেমন চলে এ রকম কুড়ি বাইশ এ রকম চলে আরামদায়ক এ সব তাদের ইয়েটাও অনেক মানে তাদের বসাটাও খুব মানে সেটা বাইকগুলো বসলে অনেকটা নিজেকে অনেকটা আনন্দিতও মনে হয় বা অনেকটা হ্যাপিও মনে হয় এবং আমার কাছে যে বাইকটা আছে সেটা বাইকটা হচ্ছে ইয়ামাহা এই বাইকটাও খুব ভালো যেমন ইয়ামাহা আমার কাছে ইয়ামাহার যে বাইকটা আছে সেটার নাম হচ্ছে আয়রন ফাইভ এবং আয়রন ফাইভটা খুব ভালো চলে এবং এটার তেলটা একটু বেশি খায় যদিও কিন্তু এই বাইকটা খুব ভালো চলে এবং এই আয়রন ফাইভ বাইকটা যেটা বললাম আয়রন ফাইভটা অনেকটা ভালো চললেও এটা তেল খায় বেশি এবং এটা অনেকটা অতটা আরামদায়কও না আয়রন ফাইভ বাইকটা এবং এই আয়রন ফাইভ আরাম আরামদায়ক না কারণ এটাতে দুজনের বেশি বসা যায় না এবং দুজন বসলে একজন উঁচু হয়ে যায় উঁচু হয়ে বসতে হয় আর একজন মানে চালায় তাকে নিচু হয়ে চালাতে হয় এবং নিচু হয়ে চালাতে চালানোর ফলে তার মাজা বা হাতে অনেকটা অসুবিধা হয় এবং এই তার মাজা বা হাতে অসুবিধা হলে তার যেমন ব্যথার বিভিন্ন ব্যথার সঙ্গে এ করতে হয় বা যে পিছনে বসতে হয় তারও মাজার বা হাতের সমস্যা হতে পারে এবং এই যে বললাম বুলেট বাইকটা বুলেট বাইকটা আমার কেনার খুব ইচ্ছা আছে